ভারতের বিখ্যাত কিছু নৃত্যশৈলীগুলি হল ভরতনাট্যম নটরাজ মহুয়ার নাচ তারপর হচ্ছে ছৌ নাচ এবং সাঁওতাল নাচ এই রকম নাচ আপনি আমি ভারতের বিখ্যাত নৃত্যশিল্পী গীতা মাকে চিনি এবং রেমো ডিসুজাকেও চিনি তাছাড়া আমার ধর্মেশকেও ভালো লাগে এরকম অনেক নৃত্য শিল্পী আছে আমাকে খুবই অনুপ্রাণিত করে যাকে দেখে আমি নাচ শিখি